অবশ্যই ফ্যাশান ডিজাইনারদের অবশ্যই আঁকতে এবং স্কেচ করতে জানতে হবে কারণ কোনো একটা ডিজ কোনো একটা জিনিস নিয়ে যেটা ফ্যাশান ডিজাইনাররা যেটা আর কি চিন্তাভাবনা করেন বানানোর জন্য সেটা যদি আগাম যদি স্কেচ বা স্কেচ করতে করে নেয় তাহলেই ভালো হবে সেটা স্কেচ করে দেখে নেন যে কোন জিনিসটার উপরে কোনটা বসবে কোন জিনিসটার পরে কোনটা হবে এটা যদি তারা দেখে নেন স্কেচের মাধ্যমে তাহলে জিনিসটা আরও ভালো হবে বানানোর পরে যদি খারাপ হয় তাহলে জিনিসটা অনেক খারাপ বিষয় কিন্তু অনেক দিক থেকে খারাপ হতে পারে কিন্তু এটা যদি স্কেচ করে একটা ধারণা করে নেওয়া হয় ধারণা করে স্কেচ করে নিয়ে সে তার উপরেই যদি বানানো হয় জিনিসটা তাহলে এটাই সুন্দর হবে তো আমার মতামত হচ্ছে যে ফ্যাশান ডিজাইনারদের অবশ্যই আঁকতে এবং স্কেচ করতেই হবে জানতে হবে এই বিষয়ে আমার মতামত এটাই যে ফ্যাশন ডিজাইনারদের স্কেচ করতে এবং জানতে হবে এগুলো না জানলে কখনোই কোনো জিনিসে যদি ধারণা আস না আসে তাহলে সেই বিষয়টা নিয়ে সে করতেই পারবে না ভালোভাবে করতেই পারবে না তো এই নিয়ে তাদেরকে আগে স্কেচ করতে হবে কোনো একটি সাদা কাগজের উপরে বা তাকে যেটা করবে সেই বিষয়টি নিয়ে একটু স্কেচ করে নিলে তার ধারণাটা বাড়বে তো এ নিয়ে একটু স্কেচ করে নেওয়া দরকার সবার সঙ্গে একটু মতামত সবার মতামত নিয়ে সেই বিষয়ের উপরে ড্রয়িং করে জিনিসের উপর পরপর সাজিয়ে পেপার স্কেচ বানিয়ে নিয়ে তারপরেই তারপরেই ডিজাইন করলেই ভালো হবে ড্রেসের ডিজাইন করলেই এটাই আমার মতামত আর এটাই চাই এখন অনেক এখন ফ্যাশান ডিজাইনারদের প্রত্যেক ফ্যাশান ডিজাইনারদের অবশ্য অনেক নাম দাম তো তারাই এখন স্কেচ করতে চায় স্কেচ করেই তাদেরকে তাদেরকে ফ্যাশন ডিজাইনারে ড্রেস বানানোই